বিদ্যমান গাছপালা থেকে আরও উদ্ভিদ উৎপাদনের জন্য আমি নানা ধরণের কৌশল ব্যবহার করে থাকি যেমন বিদ্যমান গাছপালা থেকে পাওয়া ফলের বীজগুলো জমিয়ে রেখে রোদে শুকিয়ে তারপরে ওই বীজগুলো আমি মাটিতে পুঁতি সেই মাটিটা ফসল করবার মতন ব্যবস্থা করে নিয়ে তারপরে সেখানে বীজগুলো দিই এবং বীজগুলো দেওয়ার পরে নিয়ম মতো জল দিই কীটনাশক আগাছানাশক এইসব আমি ব্যবহার করি এবং আমি আমার গাছপালা বিভিন্ন ভাবে আরও উপায়ে পরিচর্যা করে সেগুলিকে বড়ো করে তুলি